আমি আপনাকে অনেক আগে থেকেই ক্যাবটি বুক করে রেখেছি আপনি আমার আপনি সঠিক সময়ে আমার নির্ধারিত জায়গায় চলে আসবেন কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না আমার একটি সময়ের দাম আছে সেই সময়টি যোগ করেই আমাকে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছাতে হবে এই জন্য আপনি তাড়াতাড়ি আপনার সময়ে ঠিকঠাক জায়গায় চলে আসবেন